দেখুন এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস হলো আমার মতে পাখি সেই পাখিরা যখন আকাশে ওড়ে আমার দেখতে খুব ভালো লাগে এবং তারা যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের একটা ছোটো গাছের ফোকরে তারা বাসা বানায় আমি সেগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে ওই বিকেলের আবহাওয়াটা ওই পাখির কিচিরমিচির পুকুর পাড়ের ধারে বসে দেখতে খুব ভালো লাগে এবং যখন আমি পাখি পর্যবেক্ষণ করি তখন আমার বাগানেও অনেকগুলো গাছ আছে যাদের মধ্যে পাখিরা কয়েকটা কোটরে বাসা বানিয়েছে এবং দেখুন অনেক সময় কী হয় যে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পাখিদের সেই বাসাগুলো হয়তো ভেঙে পড়ে যায় তাদের ডিম টিম এ সবগুলো যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় অন্যান্য বড় জন্তু জানোয়াররা বড় পাখিরা বা সাপখোপে তাদের ডিম তাদের বাসাকে তছনছ করে দেয় তো যদি পাখি পর্যবেক্ষণ করা যায় তাহলে পাখির বাসা পর্যবেক্ষণ করা যায় তাহলে আমার মতে বলে যে এইগুলো পাখির যে বসবাস জায়গা সেগুলোকে সংরক্ষণ ও সুরক্ষার জন্য সবথেকে ভালো কাজে দেবে কারণ যখন একটা পাখি খুব অত কষ্ট করে নিজের বাসা বানাচ্ছে তারপর যদি তার বাসা ভেঙে যায় তাহলে সে কীভাবে আবার নিজের ওই বাসা তৈরি করতে পারবে হয়তো পেরে যাবে কিন্তু যদি আমরা সেটা নজরে রাখি যদি আমরা সেটাকে জানতে পারি সেই পাখিটাকে একটু সাহায্য কিছু করতে পারি তাহলে সেটা মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হবে